আমাদের এখানে অনেক রাজনৈতিক দল রয়েছে কিন্তু তাদের মধ্যে একজন একটি রাজনৈতিক দল ফুটবল খেলার আয়োজন করেছে একটি ফুটবল খেলার আয়োজন যেহেতু করা হয়েছে সেহেতু এখানে প্রথম পুরষ্কার দিয়ে তাঁরা সাহায্য করছে আবার কেউ প্রথম পুরষ্কারের টাকা দিচ্ছে আবার কেউ দ্বিতীয় পুরষ্কার দিচ্ছে আবার কেউ ট্রফি দিচ্ছে কেউ আবার খাবার দিয়ে সাহায্য করছে